আমি ঠাকুরবাড়ি বাজার থেকে বলছি আমি চন্দ্রকোনা জয়ন্তিপুর বাসস্টপে যেতে চাই ওইখান থেকে ফেরার পথে কি কোনো অটো পাওয়া যাবে